হ্যাঁ বলুন হ্যাঁ কী হয়েছে বলছিলাম যে ওই স্কুলে বাচ্চারা যায় হ্যাঁ এই স্কুলে এখন যে ওই আর জি কলেজের মতোন ঘটছে সেই জন্য বলছি যে বাচ্চাদের যে স্কুলে আছে বাইরে যাচ্ছে অনেক অনেক লোক আসছে যে বাচ্চাদের টাচ করছে সেই লোকেরা কিন্তু ভালো নয় হ্যাঁ তার জন্য বলছি যে বাচ্ছাদের একটা পরিবারের ডাকা হোক যে স্কুলে বসাতো বসানোর মতোন এ হোক যে বাচ্চাদের লোক আসছে বাইরে যাচ্ছে বাচ্চারা যে লোক আসছে বাচ্চাদের গায়ে টাচ করছে সব লোক তো সমান নয় তার যে তার জন্য যে বাচ্চাদেরও বলা হবে যে বা যে কোনো লোক আসলে বা যে কোনো বাইরের লোক আসলে যদি বা টাচ করে বাবা আছে মা আছে তাদের বলা বা ইস্কুলের দি দিদিরা আছে তাদের বলা যে আর জি কলেজের মতোন হতেই পারে না হওয়ার কী আছে

হুম সেই জন্যই বলছিলাম যে বসাটা উচিত না কেননা বাচ্চাদের নিয়ে লজেন্স বা কিছু খাবার য জিনিস দিয়ে নে চলে যেতেই পারে সেই সেটাই যে ভয়টা আর জি কলেজে হয়েছে সে ভয়টা আমাদের মধ্যে আছে না তার জন্য

ঠিক আছে রাখুন